পরিমাপ হলো আঁকার একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় পরিমাপ একটু ভুল হলে ছবি ভুল হয়ে যায় পরিমাপের গুরুত্ব হচ্ছে গিয়ে অপরিসীম বলা যেতে পারে কারণ এই আমাদের মানুষের ফি ফিগারই ধরছি মানুষের ফিগারে কি হয় না যেটা সাধারণ না নিয়ম হয়ে থাকে একটা মানুষের মুখ যতটা হয় তার বডি তার থেকে ছগুন থেকে সাত গুনের মধ্যে থাকে এর বেশি বড়ো বা ছোটো করা যায় না এটা একটা প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে আচ্ছা যদি আসি একটু কম বয়সে যেমন তিন থেকে চার বছরের বাচ্চার ক্ষেত্রে আসি তো সেই ক্ষেত্রে দেখা যায় কি না একটা বাচ্চার মুখ যতটা বড়ো তার বডি তার থেকে তার দেহ তার থেকে হচ্ছে গিয়ে চারগুন বড়ো থাকে এইগুলো হচ্ছে গিয়ে সাধারণ জ্ঞান মানে বাংলা ভাষায় বলতে গেলে একদম মানে আঁকার ব্যাকরণ যেটাকে বলে সেটা কারণ এইগুলো যদি ভুল হয়ে থাকে থাহলে ছবিতে ভুল অবশ্যই হবে ধরুন আমি একটা মুখ করলাম তিন থেকে চার বছরের বয়সির বাচ্চার কিন্তু বডি করলাম পাঁচ থেকে এই বডি করলাম প্রাপ্তবয়স্কদের মতো থাহলে সেই ক্ষেত্রে গিয়ে ড্রয়িঙটা ভালো লাগবে লাগবে না এই জন্যই হচ্ছে পরিমাপের গুরুত্বটা অপরিসীম আচ্ছা একটু ডিটেল একটু আরও ভালো ভেঙ্গে করবো ভেঙ্গে বলি ধরুন আমি একটা মানুষের মুখ আঁকছি শুধু তো সেই ক্ষেত্রে আমাকে চোখের নাকের যে পরিমাপগুলো আছে সেগুলো মেনটেন করতে হবে দু এমন দুটো চোখ মানুষের যে দুটো চোখ হয় দুটো চোখের মাঝখানে অংশটা হচ্ছে কে একটা চোখের সমান ভাঙ্গা থাকে এএই যে মাপটা এটা হচ্ছে গে জানতেই হবে তবে একটা মুখ ভালোভাবে ফোটানো যাবে কারণ মাপ যদি একটু উল্টো পাল্টা হয়ে যায় তাহলে এক একটা চোখ ওপরে একটা চোখ নিচে হয়ে যাবে তখন ছবিটা দেখতে বাজে লাগবে আর যদি এই চোখের মাঝখানের ফাঁকটা কমে যায় তাহলে চোখটা দেখতে বাজে লাগবে যার জন্য ছুরো মুখটাও বাজে লাগবে এবার আসি মানুষের মুখের ওর ওট্টু অন্য দিকে যেমন আমাদের কপাল যতটা বড়ো ততটা বড়ো আমাদের নাক হয় এবং ততটা বড়ো নাক থেকে দাড়ি পর্যন্ত হয় কারণ এইটা একটা মাপ জোকের ব্যাপার এটা ভুল গেলেও ছবি ভুল যাবে এবার মূর্তির ক্ষেত্রে গেলে মূর্তি আঁকার জন্য মাপটা আরো বেশি গুরুত্বপূর্ণ কারণ মূর্তি এমন একটা ভাস্কর্য যেটা তার মাপটাই হচ্ছে আসল চাবিকাঠি আঁকার ক্ষেত্রে এবার মানুষের মুখ একটু লম্বা চওড়া হতেই পারে বা একটু মোটা রোগা যেটা বলি আমরা হতেই পারে কিন্তু মূর্তি তার মুক অনুযায়ী কিন্তু গোটা দেহটা পারফেক্ট থাকে একটুও উনিশ বিশ থাকে না আর সেই জন্যে বলবো যে মূর্তি আঁকার সময় পরিমাপটা হচ্ছে গিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ